বাংলা ভাষার কিছু বাগধারাগুলো আছে যেগুলো অষ্টরম্ভা মানে অষ্টরম্ভা মানে আমরা বলে থাকি যে অকালকুষ্মাণ্ড তারপরে ডুমুরের ফুল মানে অদৃশ্য ব্যাপার যাকে হঠাৎ করে দেখা যায় না আকাশকুসুম মানে আকাশকুসুম মানে হচ্ছে অকাল ভাবনা আকাশ পাতাল যার কোনও কুলকিনারা নেই এসব ভাবনাগুলো আমরা ভেবে থাকি আকা বাগধারাতে তারপরে হচ্ছে জলের আলপনা যেটা ক্ষণস্থায়ী বালির বাঁধ ক্ষণস্থায়ী তারপরে শাঁখের করাত যা মিষ্টি মুখে যারা একমুখে কথা বলে আরেক ক্ষতি করে মিষ্টি মানে মিছরির ছুরি মিষ্টিমুখে ক্ষতি করা